মোদের গর্ব মোদের আশা আহা মরি বাংলা ভাষা বাংলা ভাষা হল এমন এক মাধুর্যকারী ভাষা যে ভাষাকে লন্ডনের মতো দেশ দ্বিতীয় ভাষার স্বীকৃতি দিয়েছে কিন্তু আমাদের দুর্ভাগ্য যে ভারতের মতো দেশে বাংলা ভাষা সে রকমভাবে মর্যাদা পায়নি এর একটাই কারণ ইংরেজি এবং হিন্দিকে সংযোগকারী ভাষা হিসেবে যোগ করা হয়েছে এবং প্রত্যেকটি রাজ্যে হিন্দি ভাষা দ্বিতীয় বা তৃতীয় ভাষা হিসেবে মর্যাদা দেওয়া হয়েছে যার জন্য স্কুল স্কুল লেভেলে বাচ্চারা হিন্দি শেখে পরবর্তীকালে চাকরি এবং শিক্ষা জগতে অনেক এগিয়ে যাচ্ছে কিন্তু আমাদের বাঙালিদের বাচ্চারা বা বাংলাভাষী বাচ্চারা অনেক জায়গায় পিছিয়ে যায় এর উন্নতিসাধন করতে গেলে আমাদের পশ্চিমবঙ্গ আসাম এবং ত্রিপুরা ছাড়া অন্যান্য রাজ্যে বাংলা ভাষাকে তৃতীয় ভাষা বা দ্বিতীয় ভাষার মর্যাদা দিতে হবে